যে কোনো শিল্পের শিল্পীর সব থেকে যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হলো একাগ্রতা এবং নিষ্ঠা আমার আগামী দিনের যে কোনো উচ্চাকাঙ্ক্ষী ভাস্করদের জন্য একটাই পরামর্শ যে ধৈর্য্য ধরে থাকতে হবে তবেই শিল্পের যে সৃষ্টি বা শিল্পী যা চাইছেন সৃষ্টি করতে সেটা সম্ভব হয় আমি আমার বাবার কাছ থেকে এই ভাস্কর্য্য শিল্প শিখেছি ছোটোবেলায় বেশিরভাগ সময়ই আমি তার পাশে বসে থেকে থেকে তার বিভিন্ন কার্যকলাপ তার বিভিন্ন চরিত্র গঠন তার বিভিন্ন কারুকার্য ইত্যাদি শিখেছিলাম আমাদের এই এলাকার সামান্য দূরে বিষ্ণুপুর এলাকায় টেরাকোটা শিল্প জগৎ বিখ্যাত এই টেরাকোটার শিল্প যারা তৈরি করেন বা বর্তমান যে সকল শিল্পী এই টেরাকোটার সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের নিজেদের কাজে জগৎ বিখ্যাত হয়ে আছেন